আমি পশ্চিমবঙ্গে বসবাস করি এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের পূর্বদিকের একটা রাজ্য মূলত বাংলাকেন্দ্রিক একটা রাজ্য যেখানকার বেশিরভাগ মানুষজন জনবসতি তারা বাংলা ভাষাতেই কথা বলে এই বাংলার বিশেষ কিছু বৈশিষ্ট আছে যা ভারতের অন্যান্য রাজ্যের থেকে বাংলাকে স্বতন্ত্র করে এর মধ্যে বিশেষ করে বলতে গেলে বাঙালির দুর্গা পুজো যেখানে একটা বিশাল জাঁকজমকপূর্ণ ভাবে এই বাঙালি এই দুর্গা পুজোকে উদযাপন করে তাছাড়া বাংলার রসগোল্লা যেটা কি না একমাত্র কলকাতাতেই সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বিখ্যাত সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এই বাংলার রসে নরম রসগোল্লা সেগুলো খুব পছন্দ করে তাছাড়া মিষ্টি দই এসব তো খুবই পছন্দ করেন তাছাড়া বাংলার এবং বাঙালির ক্ষেত্রে দের ক্ষেত্রে একটা বিশেষ প্রবাদবচন শোনা যায় সেটা হচ্ছে বাংলার বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ এই বাংলাতে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন রকম বিভিন্ন রকম পার্বণ এখানে দেখা যায় যেগুলো বাঙালিরা এইসব পার্বণ ঐসব অনুষ্ঠানগুলোতে অনুষ্ঠানগুলো উদযাপন করে থাকেন এসবগুলো পালন করেন এবং বাঙালি তার আত্মীয় পরিজন প্রতিবেশী সবাইকে নিয়েই এইসব অনুষ্ঠানগুলো উদযাপন করেন এবং আরও একটা বিশেষ কথা বলতে হয় যে বাঙালি খুব খাদ্যরসিক এই খাদ্যরসিক ব্যাপারটা বাংলার বাংলা ছাড়া ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে বিশেষ কোথাও লক্ষ্য করা যাবে না খাদ্যরসিক বাঙালি অনেক ভ্রমণপিপাসুও হয় বিভিন্ন ছুটিতে ও অকেশনে তারা বিভিন্ন জায়গায় বেড়াতে যায় এই সমস্ত দিকগুলো আপাতভাবে বলা যেতে পারে যে বাংলাকে অন্য অন্য রাজ্যর থেকে নিজেকে স্বতন্ত্র করে